আমি আজ অন্নপূর্ণা রেস্টুরেন্ট থেকে দু প্লেট চিকেন পোলাও দু প্লেট চিকেন হান্ডি একটি মশালা কুলচা ও এক প্লেট চিকেন রেজালা অর্ডার করেছিলাম উপরোক্ত তালিকা থেকে আমি একটি মশালা কুলচা টি বাদ দিতে চাই এবং বাকি যে খাবারগুলো রয়েছে অর্থাৎ এক প্লেট চিকেন রেজালা দু প্লেট চিকেন হান্ডি দু প্লেট চিকেন পোলাও উপরোক্ত অর্ডারগুলো আমি রাখতে চাইছি